আমি আপনার রেস্তরাঁ সিপ অ্যান্ড ব্রেড থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মূল্যের কর্ন পিজা অর্ডার করেছি কিন্তু ডেলিভারিতে আপনি বার্গার পাঠিয়েছেন আমার ভুল অর্ডার এসেছে এখন আপনি আমাকে আমার সঠিক অর্ডারটি পাঠান না হলে আমার টাকাটি রিফান্ডের ব্যবস্থা করুন